আমি যে কোনো পাঁচটা তারিখের কথা বলতে পারব আমার সেগুলো মনে আছে একুশ এক উনিশশো আঠানব্বই দুই তিন দুই হাজার পনেরো চার দুই হাজার চোদ্দ চার দশ দু হাজার ষোল কুড়ি তিন দুই হাজার উনিশ এগুলোই একটি আমার জীবনের সবচেয়ে মূল্যবান তারিক তাই আমার মনে রয়েছে একুশ এক উনিশশো আটানব্বই সালে আমার জন্ম হয় তারপর থেকে এগুলো আমার স্কুল জীবন এবং কলেজ জীবনে যেগুলোয় আমি বড় বড় সফল্য পেয়েছি তার তারিখ তাই আমি মনে রাখতে পারছি ধন্যবাদ